মানুষের জল প্রয়োজন হয়ই কেনো জলের আরেক নাম জীবন যেমন আমার সকাল থেকে আমার কেনো সব মানুষের মানুষ বলা ভুল মানুষ পশু পাখি গরু ছাগল সবারই জলের প্রয়োজন আছে এ যেমন আমাদের মানুষের জলের প্রয়োজন সকালে ওঠা থেকে এই ঘুমাতে যাওয়া পর্যন্ত জলের প্রয়োজন আছে সকালে উঠেই এই মুখ ধোয়া এই জল খাওয়া এই এইসব নিয়ে যেমন চান করার জন্য জল প্রয়োজন এই জলের প্রয়োজন তো আছেই এই অনেক কিছু যেমন গরু ছাগল জল না খেলে বাঁচতে পারে না মানুষও তো জল না খেলে বাঁচতে পারে না এই জন্য জলের প্রয়োজন তো নিশ্চয়ই আছে এ জল আরেক নাম জীবন জলের এই এই জন্য যেমন হাঁস হ্যাঁ জল ছাড়া বাঁচতে পারে না জলে হাঁস খুব সুন্দর চরে এই হাঁসের জন্য হ্যাঁ জলটা খুব সুন্দর দেখতেও ভালো লাগে হাঁসগুলো যে চরছে জলের উপর এ আর আমাদের চান করার জন্যও জল প্রয়োজন মানুষ জল ছাড়া বাঁচতে পারে না মানুষ কেনো কোনো পশু পশু পাখি যেমন গরু ছাগল হাঁস মুরগীও জল ছাড়া বাঁচতে পারে না কেউ জল জল ওই জন্যেই তো জলের আর এক নাম জীবন